আমার ট্র্যাভেলের অসুবিধাগুলি হচ্ছে আমি যখনই কোনো ট্যাভেলে বেরিয়ে যাই তখন আমি কখনো চাই না যে পুরোনো কোনো মডেলের কিংবা পুরোনো গাড়িতে ট্যাভেল করতে কারণ পুরোনো গাড়িতে ট্যাভেল করতে অনেক সময় দেখা যায় যে যানজটের বিকল আওয়াজে কখনো কখনো ইঞ্জিন বিকল হয়ে পড়ে যাতে করে আমি সেই গন্তব্যস্থলে গিয়ে আর গাড়ি নিয়ে ঘুরতে পারি না আমাকে সেখানে হেঁটে হেঁটে ঘুরতে হয় আবার অনেক টাইম দেখা যায় রাস্তায় যেতে যেতে টায়েট টায়ার উড়ে গেল টায়ার বাস্টার হয়ে টায়ার বাস্ট হয়ে গেল সেই ক্ষেত্রে সমস্যাগুলো দেখা দেয় আর দেখা যাচ্ছে আমি সেখানে টাইম মতো পৌঁছতে পারলাম না আমি অটাইমে পৌঁছালাম সেই কারণে আমি কখনই ট্যাবেল যখন করি তখন কোনো পুরনো গাড়িকে আমি কখনই রেফার দিই না আমি সচরাচর আমার নতুন গাড়িগুলোকেই রেফার দিই আর আমার পরি পরিকল্পনা থাকে আমার আমার রাজ্যে বিশেষ করে আমরা যে রাজ্যে থাকি আমার রাজ্যের চারিপাশ চারি জেলাতে আমার ঘোরার মানে আমার লাইফের এটাই আমার শখ ইচ্ছা যে আমার রাজ্যেতে যতোগুলো জেলা আছে প্রত্যেকটা জেলা যত দর্শন করব এবং গ্যালাজে বিখ্যাত ফেমাস যে জায়গাগুলো সেই জায়গাগুলো আমি ঘুরে দেখবো আর আমি ঘুরেও অলরেডি ফেলেছি আর কি হয়তো অমার কিছু জেলা বাকি আছে সেগুলো পরে আমি ঘোরার চেষ্টা করব আমার কাজের ফাঁকে